নাচ গান হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশের একটি প্রধান অঙ্গ এখানে যেভাবে অনুষ্ঠানে সবাই যোগদান করে বাচ্চারা আনন্দ উপভোগ করে এবং বড়ো বড়ো অনুষ্ঠানেও নাচ গানের মাধ্যমে যে আনন্দ উপভোগ করা যায় তাতে খুবই ভালো লাগে এখন সোশ্যাল মিডিয়া বা অনলাইন ডান্স টিউটোরিয়ালের মতো প্রযুক্তি নৃত্য শিল্পকে খুবই প্রভাবিত করছে কারণ নৃত্য শিল্পীরা ওই সোশ্যাল মিডিয়ায় নাচতে পারছে বা সোশ্যাল মিডিয়ার নাচ দেখে তারা অনেক ধরনের নিত্য নতুন নৃত্যকে অনুভব করতে পারছে এবং নিজেরাও নিত্য নতুনভাবে করতে পাচ্ছে তাছাড়া তাদের নাচও টিভির পর্দায় দেখে আনন্দিত হচ্ছে এবং বাড়ির লোকও যখন সেই জিনিসটা দেখছে খুব আনন্দিত হচ্ছে এই জন্য আমার মনে হয় যে প্রযুক্তি নৃত্য শিল্পকে প্রভাবিত করছে খুব প্রবলভাবে